এই ডিসেম্বর মাসেই আমরা একটি পরিকল্পনা করেছিলাম আযোধ্যা পাহাড় ঘোরার তো পাঁচজন বন্ধু মিলে আমরা পরিকল্পনা করি রবিবার দিন সকালে আমরা ছটার সময় দেখা করি সবাই এক জায়গায় সেখান থেকে আমরা বাইকে করে বেরিয়ে পড়ি যেতে যেতে রাস্তায় মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা পর আমরা এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করি জল খাই করে আবার শুরু করি আধ ঘন্টার মধ্যে তারপর আমরা পৌঁছে যাই তো সে যা দৃশ্য তা বলে বোঝানো যাবে না যদি না দেখেন অনুভব করতে পারবেন না ওইখানে পৌঁছে আমরা এক জায়গায় গাড়ি রাখি করে আমরা হেঁটে হেঁটেই পাঁচ বন্ধু ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আমরা ওইখানে মার্বেল লেক বামনি ফলস আপার ড্যাম লোয়ার ড্যাম এইসব দেখি সবাই মিলে ফটো তুলি ভিডিও করি অনেকটাই মজা করেছি তারপর যেহেতু আমরা খাবার ওইখানে গিয়ে বানাইনি বাড়ি থেকে নিয়ে গেছিলাম তো বসে সব বন্ধুরা এক জায়গায় খাবার খেলাম খাবার খাওয়ার পরও আরেকটু ঘুরলাম ঘুরে যেই সন্ধ্যা হবো হবো তখন আমার ওখান থেকে বেরিয়ে পড়ি তো ওইখানে গিয়ে আবার নতুন নতুন দু একটা বন্ধুর সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে মজা হলো তারা আবার গান বাজাচ্ছিলো সেই তাদের সঙ্গে গান নাচ একটু মজা হলো করে সন্ধ্যার দিক করে আমরা বেরিয়ে পড়লাম যেতে দেড় ঘন্টা লেগেছিলো সন্ধ্যার দিক ছিলো বলে আসতে একটু বেশি সময় লাগলো মোটামুটি দু আড়াই ঘন্টায় আমরা আবার বাড়ি পৌঁছে যাই